আমার গাছ লাগানোর সবথেকে ভালো জায়গা হল বাগান এবং বাড়ির আশেপাশ চারিপাশ আমি বাড়ির চারিপাশে জমির উপর মাটি ফেলে বিভিন্ন গাছ রোপণ করি এবং একটি ফুল বাগান আছে সেখানে বিভিন্ন রকম ফুল লাগিয়ে সেখানে বাগান তৈরি করে ফুলের চাষ করি এবং বাড়ির চারিপাশে মাটি দিয়ে যে সব গাছগুলো লাগাই সেগুলো হল সবজি এই সবজি গাছ নিজের তৈরি করে রান্না করে বাড়ির সদস্যদের খাওয়াই সবজি গাছ নিজে বানিয়ে রান্না করে খেলে স্বাস্থ্যের পক্ষে এটা সবচেয়ে উপকারী জিনিস